আমাদের এলাকায় একটি বিশেষ ধরনের বুনন সেলাই মেশিন আছে সেই বুনন সেলাই মেশিনে বিভিন্ন ধরনের কাপড় সেলাই করা হয় যে সব পুরনো রাজাদের বিভিন্ন কাপড় আছে তাদেরও ও কি সেই সব রাজাদের দেখে সেলাই করা হয় আমার আমিও একবার ওই একটু ঐতিহ্যবাহী পোশাক তৈরি করার চেষ্টা করেছিলাম যেমন সিরাজদৌল্লার একটি পোশাক তৈরি করার চেষ্টা করেছিলাম আমি কিন্তু আমি আমি পেরেছিলাম এবং আমি এটি গায়েও দিয়েছিলাম পোশাকটি খুবই ভালো হয়েছিলো আমাদের সেই অঞ্চলটিতে সিরাজদৌল্লা ছাড়াও বিভিন্ন পুরনো ঐতিহাসিক রাজারা যেমন টিপু সুলতান ইত্যাদি রাজাদের পোশাক তৈরি করার চেষ্টা করেছিলাম পোশাকটা খুবই ভালো হয়েছিলো আমাদের ওই আরও যে সেলাই মেশিনটি আছে সেইটা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কাপড় সেলাই করা হয় বিভিন্ন ধরনের যেমন কহিনূর হীরে সম্বলিত একটা কাপড় সেলাই করা হয় তার উপরে হীরেটা এমনভাবে আছে যেন যেন কোহিনূর হীরে বসানো আছে চকমক চকমক করছে বিভিন্ন ধরনের বুনন কাপড় আমাদের এখানে সেলাই করা হয়